আমাদের এখানে বর্ধমান বর্ধমানে যেমন সীতাভোগ মিহিদানা সীতাভোগ আমাদের সীতাভোগ এখানে খুবই জনপ্রিয় খাবার এখানে খুব অনেক জায়গা থেকে মানুষ অনেক জায়গার মানুষ সীতাভোগ খুব পছন্দ করে আর এখান থেকে অনেকজন নামও করে যে এই সীতাভোগ এখানে এখানে সীতাভোগ বানানো হয় ছানা দিয়ে ছানা দিয়ে বানানো হয় আর ছ্যানা দিয়ে বানানোর ফলে এখানে খুবই চাহিদা খুব সীতাভোগের খুবই চাহিদা এ আর মিহিদানা আমাদের যেমন বেসন এসব দিয়ে তৈরি করা হয় বেসন দিয়ে এরপরে মিষ্টির রস চিনিও লাগে এবার মিষ্টির রস করতে হয় মিষ্টির রসটাকে গলিয়ে তার মধ্যে বেসনটাকে ঢেলে সেই ভাজার ফলে সেই রসের মধ্যে ডুবিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যে সেই কিছুক্ষণের মধ্যে থাকার ফলে সেই মিহিদানাকে তুলে ঠান্ডা করতে হয় ঠান্ডা করে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে রাখতে হয় আর সীতাভোগও তাই তেলের মধ্যে ভাজতে হয় সবই তেলের মধ্যে ভেজতে হয় সীতাভোগও তেলের মধ্যে ভাজতে হয় মিহিদানাও তেলের মধ্যে ভাজ ভাজতে হয় ভাজা ভেজে চিনি গলিয়ে একটা রস তৈরি করা হয় সেই রসে ডুবিয়ে সেটাকে অন্য একটা পাত্রের মধ্যে রাখা হয় এইটুকুই এর বৈশিষ্ট্য